হ্যাঁ আমাদের আমাদের পাশ্ববর্তী এলাকায় একটি এনজিও আছে যার নাম নতুন আলোসেনী আর তারা গ্রামের সমাজের নারীদের কাজে সাহায্য করতে তারা তাদেরকে কিছু টাকা দিয়ে থাকেন যেমন সেলাইয়ের যাবতীয় ব্যবস্থা এবং ওনাদেরকে ওনাদেরকে হাতে ধূপকাঠি বানানো এবং হাতের কাগজে ঠোঙা বানানো এরকম টাইপের কিছু হাতের জিনিস তৈরি করার জন্যে টাকা দিয়ে থাকেন তারা সেটি বানিয়ে এবং সেটা থেকে টাকাও অর্জন করে তাদের পরিবারে একটা আর্থিক অবস্থান একটা ভালো জ্যাগা দাঁড়ায় এবং এভাবে সামাজিক কর্মীদের সাতে এ আমি দেখা করে খুব নিজেকেও গর্ব বোধ করি এবং আমিও ওদের সাথে কর্মস্থানে যাই এবং ওদেরকে সাহায্য করি এভাবেই সমাজের মানুষের জন্যে আজকের সমাজে নারীদের বৃদ্ধি নারীদের শিক্ষাগত এবং সমাজে বৃদ্ধি হচ্ছে এবং নারীদের শিক্ষার সেই শিক্ষার দিক থেকে অনেক রকম গভর্মেন্টের স্কিমগুলো যেগুলো থেকে নারীরা কন্যাশ্রী প্রকল্প এবং বহু ধরনের প্রকল্প থেকে তারা একটা সুবিধা পেয়ে থাকেন এভাবে মানুষের দক্ষ এবং কর্মসংস্থানকে সহায়তা করা হয়